বলিউড টলিউড ভারতে সর্বত্র ফ্যাশন প্রবণতাকে প্রভাবিত করেছে বলে আমার মনে হয়েছে আমাদের বাংলা সিনেমায় যে কোয়েল তোমার সায়ন্তিকা শুভশ্রী ইত্যাদি অনেক নায়িকারাই তাদের ড্রেসগুলো অনেক সুন্দর এবং আকর্ষণীয় আমার তাদের ড্রেসগুলো অনেক সুন্দর লাগে তাদের সেই সেই ড্রেসগুলো আমার এতটাই ভালো লেগেছে সেই ড্রেস অনুযায়ী আমি আমি আমি বানাতে দিয়েছি তো আমার তাদের ওই পোশাকে পোশাকের আমার একটা সিনেমার ভালো লাগে ফিদা বইয়ে ফিদা বইয়ে খুশির যেই একটা ড্রেস ছিল ওই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে তো আমি ওই ড্রেস হিসেবেই একটা ড্রেস আমার জন্যও বানাতে দিয়েছি তো আমার ওই অনেক অনেক আরও আর আরও টলিউডের অনেক নায়িকাদের ড্রেসগুলো আমার খুবই ভালো লাগে আলিয়া ভাট তোমার সন্ধ্যা কাপুর কাজল তাদের কাজল তাদের ড্রেসগুলো আমার খুবই ভালো লাগে তাদের তাদের মতোই আমি আমার ড্রেস বানাতে দিয়েছি